গ্রামীণ মানুষের যেহেতু তাদের সামাজিক বিনোদনের সুযোগ কম তাই সেক্ষেত্রে খেলাধুলা বা বিভিন্ন শরীরচর্চা একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে পরিচিত হয়েছে বিভিন্ন স্থানীয় প্রতিযোগিতা বা ক্রিকেট ও ফুটবলের বিভিন্ন ধরনের ছোটো ছোট প্রতিযোগিতাগুলি মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য স্থাপনে এবং একে অপরের যোগাযোগ বাড়াতে সাহায্য করে এছাড়া এর দ্বারা শরীর ও মনের বিকাশ হয় এবং এক্ষেত্রে ছোট ছোট প্রতিযোগিতাগুলিতে বিভিন্ন যেগুলি দুই দুই দিন তিন দিন ব্যাপী হয় বা লীগ ভিত্তিক হয় সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ব্যবসাগুলিও কিছু কিছু ক্ষেত্রে সমৃদ্ধ হয়ে ওঠে এবং কিছু কিছু মানষের অর্থনীতিতেও সাহায্য করে সাহায্য করতে পারে এবং এর দ্বারা মানুষ বিভিন্নভাবে উপকৃত হতে পারে এবং এছাড়াও বিভিন্ন খেলাধুলা থেকে প্লেয়ার বেশ কিছু নামিদামি প্লেয়ার উঠে আসতে পারে এবং তারা স্থানীয় অঞ্চলে পরিচিতি লাভ করতে পারে এবং মানুষের বিভিন্ন সামাজিক মাধ্যমকে উন্নত করতে পারে তার ব্যাক্তিগত পরিচিতি দিয়ে